হ্যাঁ দিদি বলো দোকানে গিয়ে দেখবে না আগে অনলাইনে দেখবে কি বলছো বলো আমারও সেটাই মনে হচ্ছিলো আগে অনলাইনে চেক করে নেবো কেমন কি আছে কোনো অফার যদি থেকে থাকে তাহলে কমে হয়ে যেত দোকানে দামে যদি আমাদের আমাদের যদি দেখি দোকানের দামে পুষিয়ে যাচ্ছে তাহলে অনলাইনে আর নেবো না আর যদি দেখি অনলাইনে কম হচ্ছে তাহলে অনলাইনেই নিয়ে নিবো নাকি কি বলছো তুমি আর দামটা কেমন কি কত দামের মধ্যে নেবে ভাবছো হুম হ্যাঁ ওটাও ঠিকঠাক হবে ওটাতে কত ইঞ্চ হবে বলো তো হ্যাঁ দশ পনেরো ইঞ্চি হ্যাঁ মনে হচ্ছে হয়ে যাবে ওটার মধ্যে তাহলে আজকেই কি চেক করবো অনলাইনে হ্যাঁ স্যামসংটা খুব ভালো হবে মনে হয় না কি হ্যাঁ এলজিটাও ভালো হবে আচ্ছা সে নয় নিলাম কিন্তু টিভিটা রাখবে কোথায় বলো তো আমাদের তো আগে থেকেই এমনি একটা টিভি আছে তো কোথায় রাখবে ভাবছো হুম দেওয়ালে লাগানো তবে ডাইনিংটাতে লাগাবে কি না কি মা বাবার রুমে লাগাবে কি বলছো হুম হুম ওটাই ভালো হবে ডাইনিং রুমে লাগানোটাই তাহলে আজকে হ্যাঁ কারো রুমে লাগানোটার থেকে ডাইনিং রুমে লাগালে সবাই বসে দেখতে পারলো হুম তাহলে আজকে আমি আমিও একটু অনলাইনে কোনো অ্যাপে গিয়ে দেখবো তুমিও কোনো অ্যাপে গিয়ে দেখো তারপর দোকানে আসো সে নয় দেখলাম কিন্তু তুমি একদম নগদ টাকায় নেবে বলছো না ইন্সটলমেন্টে নেবে হ্যাঁ ওটাতেই সুবিধা হবে দিয়ে দিলাম টাকাটা একবারে দিতে হল না

তাহলে আমি আজকে দেখবো বুঝলে তুমিও কোনো কোনো অ্যাপ থাকলে দেখো দুজনে মিলে দেখলে সুবিধে হল তাহলে

হুম হুম আজকে আপাতত দেখি তারপর কালকে নয় বিকেলের দিকে আমি আর তুমি দুজনে মিলে গিয়ে চেক করে আসবো কোনো দোকানে যদি পাই একটা দোকানে দেখলে হবে না অনেকগুলো হুম হুম চেনা জানা মানুষের কাছ থেকে নেওয়াটাই ভালো হবে ঠিক আছে আজকে হ্যাঁ আজকে আমি দেখি তারপর কালকে নয় দুজনে মিলে যাবো হ্যাঁ হুম ঠিক আছে